আমার কয়েকটি প্রিয় বাংলা লেখক হলেন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমরা এখনো আমাদের মনের মধ্যে চিরস্মরণীয় করে রেখেছি তার কিছু কিছু কর্মের জন্য তিনি আমাদেরকে ভারতবাসীকে অনেক কিছু দিয়ে গেছেন এখনো তার নাম আমরা চিরস্মরণীয় করে রেখেছি আমরা হৃদয়ের মধ্যে আর কিছু কিছু উপন্যাস হলো গীতাঞ্জলি হলো তার মধ্যে একটি অন্যতম উপন্যাস বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বোধোদয় কথাবালা মধ্যে বর্ণপরিচয় আমাদের ছোটোবেলা থেকে বড় হওয়া পথ পথ ঘাটে যেতে পারে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অন্যায়কে একদমও প্রশ্রয় দিতেন না তিনি আমাদের কাছে এখনো স্মরণীয় হয়ে আছেন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন ভারতবাসীর জন্য এখনো সেখানে এখনো সেখানে সেখানে প্রতিবছর হোলি বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে তাকে স্মরণীয় বা মনে রাখার জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন বিশ্ববাসীর উন্নতির জন্য তিনি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন না